হ্যাঁ আমি আমার অতিথিদের সাথে যেরকমটা ব্যবহার করে থাকি যেরকম আমার বাড়িতে আসলে তাদেরকে বসতে দেওয়া তারপরে শরবত বানিয়ে দাওয়া চা বানিয়ে দাওয়া এই সমস্ত করে থাকি এবং দু চারটে ভালো মন্দ কথা বলা হাসি খুশিতে ব্যবহার আমি করে থাকি আমি কখনোই আমার অতিথিদের সাথে খারাপ ব্যবহার করি না সব সময়ের জন্য ভালো ব্যবহারটাই করে থাকি আর কখনোই উচিত না তাদের সাতে খারাপ ব্যবহার করা তো এরকমটাই আমি করে থাকি এবং আমার বাড়িতে যখন কোনো লোকজন আসে তখন তাদের জন্য আমি রান্না করতে চাই যেরকম ধরুন রান্না রান্নার কিছু রে রেসিপি আছে যেরকম যে ধরনের যে সমস্ত পদগুলো আমি রান্না করি তার মধ্যে সু তার মধ্যে রয়েছে এঁচোড় চিংড়ি রুই মাচের কালিয়া বেগুন ভর্তা এবং মাংস কষা এটা তো থাকেই এই সমস্ত আমি রান্না করে আমি আমার অতিথিদেরকে খাওয়াই এবং তারা খেয়ে অনেকটাই বলে সুন্দর হয়েছে বা ভালো হয়েছে এবং আমি তাতেই খুব খুশি হই এবং সবার সাথে ভালোভাবে ব্যবহার করে থাকি তাতে কী হয় মানুষের সাথে ভালো ব্যবহারটা করাও উচিত কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না আমি মনে করি